কোনো মানুষ যখন খেলাধূলাকে তার নিজস্ব রুটিন বলে মনে করে সেই সময় মানুষ মানুষের উপর খেলাধূলার যথেষ্ট প্রভাব পড়ে শুধু সেই মানুষের উপর পড়ে না তার পারিপার্শ্বিক মানুষগুলিরও উপর পড়ে উদাহরণস্বরূপ বলা যেতেই পারে যদি কোনো মানুষ ভালো খেলে এবং সেই মানুষ যদি জেলা স্তর বা রাজ্য স্তর বা দেশ স্তরে যথেষ্ট পারফরমেন্স করে তখন সেই মানুষের অনুপ্রেরণায় অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে তাদরে মধ্যেও খেলার চিন্তাভাবনা ভাবিয়ে তোলে এবং সাথে সাথে তাদের নিজস্ব বিকাশ এবং বৃদ্ধি করে এই খেলাধূলার মাধ্যমে মানুষ যেমন তার প্রতিভাকে প্রতিভাকে প্রতিফলন করে সময়ের সেইরকমভাবে মানুষের মানুষ সুস্থ সবল হয় এবং মানুষের মন ভালো থাকে